কি আপনি মানে আমি কী জলের জল পান করি আমাদের বাড়িতে তো আর মানে টিউ কল বসানো আছে টিউ কল থেকে পানি নিয়ে জল নিয়ে আমরা খাওয়া দাওয়া বা রান্নাবাড়া এগুলো করি আমাদের বা মানে সাবমার্সিবেল বলে যাকে যাকে বলা হয় যে ওই কেনা পানি ড্রামে করে নিয়ে আসা হয় ওই পানিগুলো আমাদের এখানে নেই বা যদি আনা হয় বাজার থেকে ড্রাম করে কিনে আনতে হয় আর ব্যবহার করি পুকুরের পানি গা গোসল করা বা থালাাবাটি মাজা

রান্নাবাড়া করি এটাই আমাদের মানে পানি পানি পরিষ্কার বলতে আমরা তো জানি না কী পানি কেমন হয় কিন্তু যেটুকু জানি মানে আমরা কোথায় গেলাম গিয়ে দেখলাম মানে বাজারের দিকে গেলাম খুব পানি তৃষ্ণা লাগলো রোদ পড়ছে প্রচণ্ড পানি লেগে গেলো কী করবো একটা দোকানে গেলাম গিয়ে একটা জলের বোতল কিনলাম কিনে দেখলাম খেলাম ও পানিটা সম্পূর্ণ আলাদা হয় আর মানে বাড়ির যে টিউ কলের পানিটা ওটা সম্পূর্ণ আলাদা হয় এই কারণে বললাম যে হ্যাঁ দুটো আলাদা তফাৎ আছে ও পানি আলাদা এই পানি আলাদা ওটা কেনা পানি যেহেতু মেডিসিন ফেডিসিন মারতে হয় মনে হচ্ছে যেটুকু আমি জানি আর আমাদের বাড়ির যেটি কলের মানে জলটা ওটা আলাদা রেখে দিলে লাল হয়ে যায় মানে খেতে মানে অনেকক্ষণ পরে হয়তো গেলাম সকালে তুললাম দুপুরে গিয়ে দেখলাম জলটা একটু হলুদ টাইপের হয়ে গেছে এরকম বিষয় মানে পরিষ্কার বলতে কেনা পানি ছাড়া কোনো পরিষ্কার জল এখানে পাওয়া যাবে না আর এখানে নিয়েই আমরা ব্যবহারও করি না বাজারে গেলে ওই পানি যখন দেখলাম ও পানিটা খুব সুন্দর পরিষ্কার বা ওর বোতল কোনোদিন লাল হয় না বা হলুদ হয় না ওগুলো সাদাই সাদাই থাকে ও মেডিসিন দেওয়া থাকে বলে আর আমাদের বা ঘরের টিউ কলটা একটু কম লেয়ারের বসানো মনে হচ্ছে এই কারণে ওর পানিটা মানে ওর জলটা একটু হলুদ টাইপের হয়ে যায় রেখে দিলে এটাই দুটো তো তফাৎ অন্য কিছু না